আমি একটি সংস্থার মধ্যে জড়িয়ে আছি সেই সংস্থাটিতে আমাকে প্রত্যেক দিনই প্রায় আমাকে আটটি করে চিঠি লিখতে হতো এবং সেই চিঠিগুলি পোস্ট করতে হতো অন্য জায়গায় পাঠানোর জন্য কিন্তু এখন আমার সেটা করতে হয় না কারণ এখন অনেক বিজ্ঞানে অনেকটা উন্নতিশীল এখন বিজ্ঞান ল্যাপটপ বার করেছে কম্পিউটার বার করেছে যার মাধ্যমে আমি ল্যাপটপে বসে সেগুলিকে তাড়াতাড়ি করে টাইপ করে লিখে নি লিখে নিয়ে সেগুলি ইমেল করে অন্য জায়গায় পাঠিয়ে দিই যাতে করে আমি একদিনে যেটা আট টাকা চিঠি লিখছিলাম সেই জায়গায় আমি কুড়ি থিকে তিরিশটা পর্যন্ত চিঠি লিখতে পারি এ এতে তো আমার রোজকার যেমন বেড়েছে তেমন সুবিধাও অনেক হয়েছে তাই হ্যাঁ বিজ্ঞানের কাছে আমি খুবই কৃতজ্ঞতা স্বীকার করি কারণ বিজ্ঞান এই রকম ধরনের জিনিস বার করার জন্য এছাড়াও আরো আছে আমি এই কাজগুলি অনেক সময় মোবাইলেও করতে পারি তাই আমি বাড়িতে বসে বসেও এই কাজগুলি করতে পারি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনেক সময় ইমেল আইডি পাঠাতে পারি মোবাইলের মাধ্যমে অনেক সময় অনেক কিছুই লিখতে পারি এই এটি আমার কাছে খুবই উন্নত একটি প্রথা বলে মনে হয়